আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলা ভাষা জানাটা কোনও লজ্জার নয় বরং গর্বের সেই বাংলা ভাষাই আজ বর্তমানে অনেক পিছিয়ে গেছে তা অন্য ভাষাগুলো বাংলা ভাষাকে পিছনে ফেলে রেখেছে কিন্তু আমাদের উচিত এই ভাষাকে নিয়ে এগিয়ে চলা নিজের মাতৃভাষাকে নিজেদের মধ্যে রাখা কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার কারণে ইংরেজি ভাষা হিন্দি ভাষা সংস্কৃত ভাষা বেশি প্রাধান্য পাচ্ছে কিন্তু বাংলা ভাষা অনেক পিছিয়ে পড়ছে সেই দিক থেকে বাংলা ভাষা সম্পর্কে মানুষের বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে ভাষা না কি কঠিন তাও আবার বাংলা ভাষা বাংলা ভাষার কথা বলা উচ্চারণ করা না কি খুবই কঠিন তাকে বানান করে লেখা না কি খুবই কঠিন কঠিন হওয়ার সত্ত্বেও তা আমাদের মাতৃভাষা তাই আমাদের উচিত এই ভাষাকে সঠিকভাবে নিজেদের মধ্যে ভালোভাবে পড়াশুনার মাধ্যমে এই ভাষাকে নিজেদের রপ্ত করা কারণ সেটা আমাদের নিজেদের ভাষা অন্য ভাষার থেকে বাংলা ভাষা আমাদের আপন নিজেদের তাই বাংলাকে ভালোভাবে বলার জন্য মা বাবার প্রথমেই তাদের সন্তানের কাছে এইটা জানানো দরকার যে বাংলা আমাদের জানতেই হবে অন্য ভাষা তো অবশ্যই তাদের পাশাপাশি রাখতে হবে কিন্তু বাংলা না জানলে নিজেকে লজ্জিত প্রমান করা হয় কারণ আমরা বাঙালি বাংলা ভাষা জানার জন্য শিশুকে প্রথমেই বাংলা ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান দিতে হবে তাকে শেখাতে হবে অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে তাকে ধারণা দিতে হবে সেই ধারণার মাধ্যমে শিশু আগ্রহী হয়ে উঠবে এই ভাষা সমন্ধে এবং বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে তার কাছে প্রদান করতে হবে যাতে সে এই ভাষার প্রতি বেশি আগ্রহ হতে পারে সেই ভাষাকে নিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের একটা নাম প্রতিষ্ঠান এই সমাজে করে তুলতে পারে বাংলা ভাষা কঠিন কঠিন কিন্তু তার সত্বেও এই ভাষাকে নিজেদের মধ্যে রপ্ত করা খুবই দরকার বাংলা ভাষা জানার জন্য শিশুকে যেমন প্রথমেই শিক্ষা প্রদান করতে হবে বাংলা সেরকম তাকে ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়াও বাংলা মিডিয়াম স্কুলেতেও অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করতে হবে প্রথমে সে যদি ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করে তার প্রতি তার আর বাংলা ভাষার প্রতি তার কোনও আগ্রহ থাকবে না কিন্তু পর প্রথমে প্রথম পর্যায়ে যদি তাকে বাংলা সম্বন্দে জানিয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে সাধারণ জ্ঞান তৈরি করে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করা হয় তাহলে তার প্রথমেই একটা বাংলা সম্পর্কে ধারণা থাকবে নিজের ভাষা বাংলা সেই ভাষাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে গিয়ে চলতে পারবে বাংলা ভাষা যখনই তার কাছে সহজলভ্য হবে তখনই এই ভাষা সম্পর্কে তার কোনও ভ্রান্ত ধারণা থাকবে না তাই প্রত্যেকটা পরিবারের বাবা মা এবং কর্তা কত্রির উচিত যাতে তার শিশুকে সঠিকভাবে বাংলা ভাষা প্রদান করা যেতেই পারে